হ্যাঁ আমাদের এখানকার স্বাস্থ্য ব্যবস্থায় অনেক দুর্নীতি হয় জানি শুনেছি অনেকের মুখেই কিন্তু আমিও এরকম একটা পরিস্থিতির শিকার হয়েছি আমি একবার হসপিটালে দেখাতে গেছিলাম তো সেখানে আমার কিছু এক্সরে করানো হয়েছে অনেক দিন পর রির্পোট পেলাম কিন্তু অপরেশানের ডেটও অনেক দেরিতে প্রায় তিন মাস পর অপরেশানের ডেট দিয়েছে কিন্তু আমি সেটা প্রাইভেটে দেখাতেও আমাকে প্রাইভেটেও বলেছে যে এটা অপরেশানটা যদি আমি দশ পনেরো দিনের মধ্যে না করি তো আমার শরীরের কন্ডিশান অনেক খারাপ হয়ে যাবে এর ফলে আমার মৃত্যুও হতে পারে তো সেকারণে আমি ওখানে যেতে আমাকে তিন মাস পর যখন ডেট দিলো তখন আমি তাকে বললাম যে এরকম তিন মাস পর তো খুবই তো সমস্যা হচ্ছে তো তারা তখন বললো যে ঠিক আছে তিন মাস পনেরো দিনে করিয়ে দেব তার জন্য পঁচিশ হাজার টাকা লাগবে এরকম আমার কাছে পয়সা চাইলো তো পয়সাই যদি দিতে পারবো তো সরকারি হসপিটালে গেছি কেনো তো সেটা বলতে তখন আমাকে বললো যে পয়সা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে তা না হলে তিন মাস পরে এসে অপরেশান করিও এইরকম একটা সমস্যায় আমি পড়েছি